আমাদের এলাকায় সেরকম কোনো প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় না বিশেষ ভাতাও দেওয়া হয় না আমাদের এখানে একটি মাঠ আছে সেখানে যারা ক্রীড়াবিদ হতে চায় তাদের জন্য একটি শিক্ষক আসেন তিনিই তাদেরকে প্রশিক্ষণ দেন এবং তাদেরকে খেলাধুলায় সাহায্য করেন তাদের সাথেই সেরকম বিশেষ আমাদের এইখানে কোনো স্পোর্টস সেক্টর তৈরি হয়ে ওঠেনি তবে পরবর্তীকালে হয়ে উঠতে পারে এখানে যারা ক্রীড়াবিদ আছে তারা যদি পরবর্তীকালে এখানে থাকে এবং এখানের উন্নতি করতে সহায়তা করে তাহলে এখানের স্পোর্টস সেক্টরের উন্নতি হতে পারে এবং পরবর্তীকালে সুযোগ সুবিধা বিশেষ ভাতা প্রশিক্ষিত পেশাধর ইত্যাদিও চলে আসতে পারে